আমি একটা বই কিনে এনেছিলাম বাচ্চার জন্যে বইটির পাতা খুব নরম এবং লেখাগুলো খুব অস্পষ্ট ছিল বইটির দাম অনেক নিয়েছিলো কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছিল না বাচ্চারা তাতে পড়ার খুব অসুবিধা হচ্ছিল